কৃষিতে সাধারণত কাস্তে হাল ছুরি তারপরে ওষুধ দেওয়ার স্প্রে মেশিন এবং জলের সেচ করার জন্য পাম্পের প্রয়োজন হয় এই সমস্ত যন্ত্রপাতি সাধারণত চাষের জন্য ব্যবহার করা হয় এগুলি প্রত্যেকটির কাজ হচ্ছে কাস্তে দিয়ে যদি আগাছা জন্মে যায় সেগুলো কাটা হয় তাছাড়াও যখন ফসল কাটা হয় তখন সেই সময়েতেও লাগে এছাড়া হাল হাল দিয়ে মাটিকে আলগা করে দিতে হয় তাহলে মাটি উর্বর হয় এবং তার ভেতরে বীজ ফেলতে সাহায্য করে এবং যখন চাষ হয়ে যায় সম্পূর্ণ পরিমাণে তৈরি হয়ে যায় তখন তোলার আগেও অ্যারেকবার লাঙল দিতে হয় যার ফলে মাটি আলগা হয়ে যায় এবং ফসল তাতাড়ি উঠে আসতে পারে এছাড়াও ব্যবহার করা হয় সেচের জন্য পাম্প এই পাম্পের সাহায্যে মাঠে জল দিতে সাহায্য করে এই পাম্পের সাহায্যেই মাঠে জল দেওয়া হয় তা নাহলে চাষ করা সম্ভব হবে না কারণ সব সিজেনে তো আর বৃষ্টি হয় না তাই বৃষ্টির জলেই যে চাষ হবে তা নয় তাই আলাদা করেও জল চাষের জন্য দিতে হয় তখন এই পাম্পের ব্যবহার করা হয় এছাড়াও স্প্রে করার মেশিন কেননা যখন কিছু চাষ করা হয় তাতে ওষুদ দিতে হয় তারপরে যা তাতে যাতে পোকামাকড় না লাগে যাতে ফসলের কোনো ক্ষতি না হয় তাই তাতে ওষুদ দেওয়ার জন্য স্প্রে মেশিনও ব্যবহার করা হয়ে থাকে